আমার বাগানে আমি একটা গাছ লাগিয়েছি সেটার থেকে নতুন নতুন পাতা বেরিয়েছে তারপর ছোটো ছোটো পাতাগুলি পোকামাকড়ে খেয়ে দিয়েছে তার জন্য আমি কিটনাশক ব্যবহার করছি বাড়ির চারপাশে অনেক আগাছা গাছগুলি কেটে ফেলতে হয় না হলে ম মশা হওয়ার সম্ভাবনা থাকে আমি যখন নতুন নতুন চারা গাছ লাগাই তখন গাছটাতে মশারি দিয়ে রাখি কারণ গাছটাকে কীট পতঙ্গেরা নষ্ট করে দেয়